হ্যালো হ্যাঁ ডাক্তার দিদি বলছেন হ্যালো হ্যাঁ আপনি আমি বলছি কি আমার না কিছু সমস্যা হয়েছে তা আপনার কাছে একটু জানার ছিল ওই যে কদিন ওই বৃষ্টি টিষ্টি হলো না তাতে একটু ওই ম্যালেরিয়া জ্বর টাইপের মানে জ্বর টাইপের একটু হয়েছে তা ওটা কীভাবে কী হলে ঠিক হবে কিম্বা কীভাবে আমি সুস্থ হবো একটু বলুন তো আচ্ছা ম্যালেরিয়া কি এই আজ ধরো তিন চার দিনের বেশি হ্যাঁ হ্যাঁ না কনটিনিউ হচ্ছে কখনও থেকে থেকে আসছে না আমি এখনও কোনো মেডিসিন নিই নি আমাকে বলছিলো একজন নিতে কিন্তু আমি নিই নি ও আচ্ছা ঠিক আছে আপনি আচ্ছা ঠিক আছে এখন আপাতত নিই একটু সুস্থ হবার মতো দিন না না সুস্থ হলে ওখানে আবার কী করে যাবো আমি ওই তো আপনি একটু ওষুধপতের কথা কিছু বলুন কী খেলে একটু ঠিকঠাক হবো আমি একটু সুস্থ হবো

হুম হুম তার সাথে সাথে সাথে মনে হচ্ছে গা হাত পা ব্যথাগুলো খুব ব্যথা যেন মনে হয় যেন কেউ মেরেছে টেরেছে এমন খুব ব্যথা ভীষণ গা হাত পা নাড়াচাড়া করতে হুম হুম আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হুম